ভারতীয় শিল্পগুলির মধ্যে বিভিন্ন শিল্প ও যেমন হাতের কাজ মাদুর বোনা এগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে কারণ বিভিন্ন বিলেতি চেয়ার আর এবং বিভিন্ন বিভিন্ন দামি দামি চেয়ার তৈরি হচ্ছে এর থেকে কেউ আর আর হাতে বোনা মাদুরের এর জিনিসের ব্যবহার সেটা জানতেন না এছাড়াও বিভিন্ন হাতের শিল্পী বা হাতের তৈরি জিনিস এই যেমন ফুলদানি থেকে শুরু করে এ মাটির জিনিস ই এগুলো আর কেউ দাম দিচ্ছে না আর তাই বলা যেতে পারে এসব জিনিসগুলিকে সংরক্ষণ করে রাখা দরকার এসব জিনিসকে এ বাইরে এসব জিনিসের মূল্য ও আরও জানানো দরকার